হ্যাঁ আমি মনে করি অনেক শিক্ষার্থী আছে যাদের পরিবারের ব্যবস্তা অর্থনীতি খুব ভালো এবং শিক্ষিত তারা অনেক সময় উচ্চশিক্ষার জন্য বাইরের ইস্কুলে পড়তে যায় আবার অনেক পরিবারের অর্থনীতি খুব খারাপ হওয়ায় ওই পরিবারের এর স্টুডেন্ট বা ছাত্র পড়াশুনা করতে পারে না তার পরিবারের যে ব্যবসা আছে ওটাকে চালাতে হয় বা এলাকায় কোনো চাকরি করতে হয় আবার অনেক পরিবারের যাদের খুব বড়ো ব্যবসা আছে ওর পরিবারের ছেলেরাও পড়াশুনো ঠিক না করলে ওর পরিবারের মানুষ ওই ছেলেটাকে ব্যবসায় লাগিয়ে দেয় তাই অনেক ছেলে শিক্ষা আর উচ্চশিক্ষার দিকে অগ্রসর হয় না কিছু শিক্ষার্থী ভালো পড়াশুনা করে এবং পরিবারের অর্থনীতি খুব ভালো সেই সব শিক্ষাত্থী উচ্চশিক্ষার জন্য বাইরে পড়তে যায় এবং যেসব শিক্ষাত্থীর পড়াশুনো খুব কম বা টাকা পয়সার অভাব ওরা ব্যবসা যোগ হয় আবার ওই নিজের এলাকায় ছোটো খাটো দিন মজুরি কাজে নিযুক্ত হয় নিজের পরিবারকে চালানোর জন্য